মেয়ে মহিলা এবং ছেলে পুরুষরা কী কী খেলত যেমন ছেলে পুরুষরা খেলত অনেক রকম ফুটবল ক্রিকেট বা কাবাডি খোখো এগুলো মেয়েরাও খেলে এবং মেয়েদের ছেলেদের খেলা একই একই নিয়ম কিন্তু মেয়েদের আরও আলাদা কিছু খেলা থাকে যেগুলো ছেলেরা খেলতে পারে না যেমন রান্নাঘরে খেলা একটা সিরিয়ালে আমি দেখেছি টি ভি শোতে সে সিরিয়ালে দেখিয়েছিল রান্না রান্নাঘর সে রান্নাঘরে কুকিং বা রান্না করবে যার রান্নাটি ভালো হবে সেই প্রথম হবে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করবে সেই দশজনের মধ্য থেকে সে রকম এ রকম আরও নানান যাবতীয় খেলা আছে ক্রিকেট ফুটবল কাবাডি খোখো ব্যাডমিন্টন সেগুলো মেয়েদেরও যা নিয়ম ছেলেদেরও তা নিয়ম কিন্তু রান্নাঘরে সেগুলো ছেলেদের খেলা না এটায় ছেলে আর মেয়েদের আলাদা আলাদা নিয়ম হয় না তাই রান্নাঘরটা শুধু মেয়েদের জন্যই হয় ছেলেদের জন্য হয় না